আমার বাঁকুড়া জেলায় বেশ কয়েকটি শিল্প সরবরাহের দোকান রয়েছে তার মধ্যে কয়েকটি জনপ্রিয় দোকান হল বাঁকুড়ার বাজার স্ট্রিটের দোকান এবং মহাত্মা গান্ধী রোড বাঁকুড়া স্টেশন রোড বাঁকুড়ার ইত্যাদি এবং আরও কিছু রয়েছে এখানে স্থানীয় বাজারের বাঁকুড়ার ছোট দোকান ছোট দোকানগুলি ইত্যাদি আমাদের বাঁকুড়ার দোকানগুলিতে বিক্রি হয় না এমন কিছু জিনিস হল মৃৎশিল্পের চাকা ধাতু ঢালাইয়ের সরঞ্জাম কাঠের কাজের বিশেষ সরঞ্জাম ইত্যাদি এবং শিল্পী মানে রং ক্যানভাস ব্রাশ কাগজ বিরল বা অস্বাভাবিক উপকরণ যেমন প্রাকৃতিক রঞ্জক পোড়ামাটির পুনর্ব্যবহৃত উপকরণ ইত্যাদি আর যে যে জিনিসগুলি পাওয়া যায় আঁকার জন্য রং ব্রাশ ক্যানভাস কাগজ পেন্সিল আর মৃৎশিল্পীর জন্য মাটি সরঞ্জাম গ্লেজ কাঠের কাজের জন্য কাঠ সরঞ্জাম আঠা বার্নিশ এছাড়াও কাগজের শিল্প কাগজ কাঁচি আঠা স্ট্যাম্প এবং টেক্সটাইল কাপড় সুতা সূচ বোতাম কাঁচি আর জুয়েলারির জন্য তৈরি ধাতু তার মুক্তা রত্ন সরঞ্জাম এই সব জিনিসগুলি আপনি এখানে পেয়ে যাবেন আমি বেশিরভাগ সময় থেকে আমার একটি দোকান রয়েছে বাঁকুড়া বাস স্ট্যান্ডের কাছেই বাঁকুড়া বাস স্ট্যান্ডেরই দোতলায় ঠিক একটি দোকান রয়েছে সেই দোকানটি থেকে আমি মাঝেমাঝে এসব জিনিসগুলি নিয়ে আসি এই শিল্প নৈপুণ্যের উপকরণগুলি আর ওই দোকানটিই আমার সব থেকে ভালো লেগেছে আমার চেনাজানার মধ্যে তাই ওইখান থেকেও আপনারা জিনিস কিনতে পারেন